আমার নানারকমের ইচ্ছা আছে তার মধ্যে একটা ইচ্ছা হলো হাতের কাজ করার ইচ্ছা আমি নানারকম ফেলে দেওয়া জিনিস পুঁথি ফেলে দেওয়া জামাকাপড় এ সমস্ত কিছু জিনিস ফেলে থেকে আমি নানারকমের পাপোস কিংবা পুঁথি দিয়ে নানারকমের এর পাখি কি ঘর সাজানোর জিনিস পত্র আমি এগুলো তৈরি করে থাকি অবসর সময়ে যখন পাশা পাশি কেউ বলে যে এটা খুব দেখতে ভালো লাগছে তখন আমি খুবই উৎসাহিত হই আমার খুব আনন্দও লাগে তাকে আমি বানিয়েও দিই তখন আমার এটার থেকে আমার কিছু উপার্জনও হয় এতে আমার ভালোই লাগে যখন আমি একটা পাপোস তৈরি করলাম বাইরের থেকে কেউ বলল এটা ভালো হয়েছে দিদি একটা বানিয়ে দেবেন তখন আমি সেটা উৎসাহিতও হই তার থেকে আমার কিছু উপার্জনও হয় আমার ভালোও লাগে ওটা